হ্যাঁ বলুন হ্যাঁ ওখান থেকেই আমি বলছি ওখানকার কর্ণধার বলুন হ্যাঁ এখন এখন হচ্ছে হেয়ার কাটিং হেয়ার স্পা সবই হচ্ছে এখন পুজোর আগে আগে তো চলছে হ্যাঁ এখন মোটামুটি সব কিছুর কাটিং এখন মোটামুটি ইউ কাট ভি কাট এগুলো মোটামুটি চলছে তো এইগুলোতে অফারও চলছে অফার ভালো চলছে প্রত্যকেটা কাটিং এর সাতে সাতে আমরা তিরিশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি এ এই পুজোর জন্য এইগুলো দিচ্ছি একশো তিরিশ টাকা করে হেয়ার কাটিং এর যেটা হচ্ছে ডিপ কাটিং সেটাতে একশো তিরিশ টাকা করে আমাদের চাজ করা হয় এছাড়া আপনি কোনটা চান বলুন আমি বলে দিচ্ছি

প্রায় সাতশো থেকে আটশো টাকার কাছাকাছি পড়বে যেহেতু আপনি স্ট্রেটনিং করছেন তো স্ট্রেট নিংটা কীসের উপর কীরকমভাবে স্ট্রেটনিং কতোটা স্মুদলি করাতে চান তার উপর আপনার নির্ভর করছে যে আপনি কীরকমভাবে করতে চান আর কি

অবশ্যই যত বেশি কাস্টমার আপনি ইয়ে করবেন ততো আপনি ডিসকাউন্ট পাবেন